পশ্চিমবঙ্গে বিভিন্ন খেলার প্রচলন রয়েছে যেমন ক্রিকেট ফুটবল টেনিস ব্যাডমিন্টন এই সব খেলার যে ক্রীড়া দলগুলি রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে ফুটবলের ক্ষেত্রে হচ্ছে পশ্চিমবঙ্গ ফুটবল দল এছাড়াও আছে মোহনবাগান ইস্টবেঙ্গল এটিকে কলকাতা ক্রিকেটের ক্ষেত্রেও আছে বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট পশ্চিমবঙ্গ ক্রিকেট টুর্নামেন্ট এছাড়াও টেনিসের ক্ষেত্রেও আছে যেরম বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন